আমার সাথে থাকা এখন পণ্যটির সম্পর্কে ইতিবাচক কিছু কথা হলো যেমন মানি ব্যাগ আছে আমার কাছে এখন মানি ব্যাগ ইতিবাচক বলতে যখন আমরা কোনো বিপদে পড়ি কিম্বা অনেক টাকা থাকে আমাদের কাছে রাখার কোনো জায়গা নেই পকেটে ফোন আছে মোবাইল আছে অনেক কিছু আছে সেই কারণে মানি ব্যাগের মধ্যে সেই টাকা থাকে এবং দরকারি কাগজপত্র যেমন আমরা কোনো কিছু ব্যাগে বা পকেটে রাখলে পড়ে যাওয়ার সম্ভবনা আছে কিন্তু সেই মানি ব্যাগের খোপে থাকলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং খুচরো পয়সা আমাদের পকেটে থাকলে ঝন ঝন আওয়াজ আসে কিন্তু কোনো কাজে ঝন ঝন আওয়াজটা চলে না সেই জন্য মানি ব্যাগে যদি আমরা সেই খুচরো পয়সাটা রাখি তাহলে কোনো রকম আওয়াজ আসে না বা কোনো শব্দ আসে না বা কাজ করতে সুবিধা হয় এবং আমরা পকেটে বা অন্য কোথাও খুচরো পয়সা রাখলে বা হাতে করে নিয়ে যেতে অনেক অসুবিধা হয় সে অসুবিধার সম্মুখে পড়লে তখন আমাদের মাথায় আসে মানি ব্যাগ মানি ব্যাগ তার সাহায্য করে বা কাজ মানি ব্যাগের আমরা যদি সে মানি ব্যাগে করে পয়সাটা নিয়ে যাই তাহালে কোনো রকম অসুবিধা নেই না পড়ে যাওয়ারও কোনো ভয় নেই এবং আমরা যদি অনেক দরকারি কাগজপত্র বা আমাদের ফটো কোনো কিছু সে মানি ব্যাগের মাধ্যমে আমরা মানে ব্যাগে করে নিয়ে যেতে পারি কারণ আমরা হাতে করে সে জিনিস সব জায়গা ঘুরতে পারবো না হাতে করে যদি সেই জিনিসগুলো নিয়ে যাই হাতে অন্য কোনো কাজ করতে পারবো না সেই জন্য মানি ব্যাগে রাখার ফলে আমরা হাতে যাবতীয় অন্যান্য কাজ করতে পারি